হ্যালো বলছি আপনি কি ওই স্কুলের সব ড্রেস ফ্রেস বিক্রি করেন তো আচ্ছা বলছি আমি একটা স্থানীয় স্কুল থেকে হেডমাস্টার আপনার সাথে কথা বলছি আমাদের স্কুলে তো কিছু ছাত্র ছাত্রীদের জন্য ড্রেস ফ্রেস লাগবে তা ওই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে চাই বলছি যে আচ্ছা ওই প্যান্ট ছেলেদের যে প্যান্ট বা শার্ট হবে সেগুলো কীরকম দা দামের হবে পাওয়া যাবে আপনার কাছে আচ্ছা আর মেয়েদের স্কার্ট শাড়ি এগুলো আচ্ছা আচ্ছা ওখানে কি ওই মেয়ে ছেলেদের ওই মেয়েদের স্কুল ব্যাগও তো পাওয়া যায় তো আপনার ওখানে আর যদি যদি আমরা ওই আচ্ছা আচ্ছা আর যদি এমনি আমরা ওই মেয়ে ছেলেমেয়েদের যে পায়ের জুতোর অর্ডার দিই সেটাও কি আপনারা দিতে পারবেন আচ্ছা কীরকম রেট পড়বে রেট কি একটু ডিসকাউন্ট পাওয়া যাবে কি আমার তো স্টুডেন্ট সংখ্যা ভালো আছে পাঁ প্রায় পাঁচশোর উপর স্টুডেন্ট আছে তা একটু ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট নয় আর একটু আপনি বাড়িয়ে দেবেন আমাকে তো আগে পুরনো যে যার কাছ থেকে নিতাম সে তো পনেরো পার্সেন্ট দিত আপনি ওটা একটু বাড়িয়ে কো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনি একবার আসবেন এখন আমি আসলে কথা হবে কী বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ